হ্যাঁ আমি বিজ্ঞান এবং গণিত পড়ার জন্য টিউশন নিয়েছি আমার পরিচিতের মধ্যেও অনেকেই এই বিষয়গুলির জন্য অতিরিক্ত ক্লাস নিয়েছে ভারতে বিজ্ঞান এবং গণিতের কোর্সগুলি বেশ কঠিন হতে পারে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এই কোর্সগুলি কঠিন হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন বিজ্ঞান এবং গণিতের পাঠ্যক্রম বেশ বিস্তৃত এবং জটিল হতে পারে এতে অনেক ধারণা তত্ত্ব এবং সূত্র অন্তর্ভুক্ত থাকে যা থেকে শেখা এবং বোঝা কঠিন হতে পারে বিজ্ঞান এবং গণিতের পরীক্ষাগুলি প্রায়ই খুব কঠিন হয় এতে প্রশ্নগুলি থাকে যা শিক্ষার্থীদের ধারণাগত জ্ঞান এবং সমস্যা সমাধানের পরীক্ষা দক্ষতা পরীক্ষা করে ভারতে বিজ্ঞান এবং গণিতের বিষয়ে প্রচুর প্রতিযোগিতা রয়েছে শিক্ষার্থীদের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং ভালো চাকরি পাওয়ার জন্য এই বিষয়ে ভালো করতে হয় ভারতে বিজ্ঞান এবং গণিতের শিক্ষকের ঘাটতিও রয়েছে এর ফলে শিক্ষার্থীরা সব সময় এই বিষয়ে মানসম্পন্ন শিক্ষা পায় না ভারতে অনেক শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে বিজ্ঞান এবং গণিত পড়া কঠিন হতে পারে বলে আমি মনে করি টিউশন এবং অতিরিক্ত ক্লাস শিক্ষার্থীদের ধারণাগুলি আরো ভালোভাবে বুঝতে এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করে শিক্ষকদের কোনো ধারণা বোঝার ক্ষেত্রে সমস্যা হলে তা শিক্ষকের সাথে কথা বলতে দ্বিধা করা উচিত নয় বলে আমি মনে করি শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন রিসোর্স ব্যবহার করতে পারে যেমন ভিডিও টিউটোরিয়াল অনলাইন কোর্স যেমন অনুশীলন প্রশ্ন বিজ্ঞান এবং গণিত কঠিন হতে পারে তবে পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে কেউ এই বিষয়ে ভালো করতে পারে তবে গণিতের ক্ষেত্রে প্রচুরভাবে প্র্যাকটিসের দরকার হয় যাতে সেটি কখনোই ভোলা না যায় আর কি তাই গণিত যদি প্রায়শই প্র্যাকটিস করা যায় তাহলেই সেটি আয়ত্তের মধ্যে চলে আসে বলে আমি মনে করি